হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ তা তো বুঝতে পাচ্ছি

হ্যাঁ আগের দিনের পড়াশোনাটা কত ভালো ছিলো অনেক মানও ছিলো মাহাত্য ছিলো এখনের তো কিছুই নেই পড়াশোনার হুম হ্যাঁ

সেটা তো দেখুন না চেষ্টা করে বাংলার নিয়মটাকে অগ্রাধিকার বাংলাটা যাতে চলে বেশি সবাই যাতে বাংলার প্রতি ঝোঁক নেয় সেটা দেখুন হুম হুম হুম হুম তা তো একশোবার পরীক্ষা আসলে তো পড়াশোনা করতেই হবে হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হচ্ছে মোটামুটি হ্যাঁ মোটামুটি হচ্ছে তেমন নয় আপনার কেমন হচ্ছে ঠিক আছে তো পড়াশোনা সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা তো একশোবার প্রতিবারেই তো আমরা মা বাবার কাছে আবদার করি পরীক্ষার পর একটু ঘুরতে যাবো মামা বাড়ি পিসির বাড়ি আর কোথাও না কোথাও হুম হুম হুম

হুম হুম হুম হুম হুম রাখ

হো হো পরীক্ষার পরে না এখনও ঠিক করিনি দেখি কোথায় যাই পরে চিন্তা করবো হ্যাঁ